হ্যাঁ আমি আমার অনেক গল্পের বই আছে আমার অনেক গল্প ভালো লাগে অনেক কবি ভালো লাগে তার মধ্যে যেটা যে কবি সে কবি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লেখা বই আমার ভালো লাগে কিন্তু ক্রমিক বই সংখ্যক এই বই এই এই গল্পগুলো আমি পড়ি না কারণ আমার আমার এতো সময় থাকে না তাই জন্য আমি সব সময় পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকি ওই জন্য করে আমি এই ক্রমিক বই সংখ্যক পড়তে পারি না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিছু কিছু গল্প আমার খুব ভালো লাগে যেমন রাধারানী রজনী রাজসিংহ আনন্দম আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম এর মধ্যে রাধারানী গল্পটা আমার ভীষণ ভালো লাগে রাধাারানী গল্পে রাধাারানী রাধাারানী গল্প ছিল রাধারানীরা খুব বড়ো লোক ছিল তাদের তারা তাদের অনেক সম্পত্তি ছিল রাধারণীর রাধারণীর বাবা মারা যাওয়ার পর রাধারণীর মা রাধারানির কাকা তার মানে রাধারানীর কাকা ওদের কাছ থেকে সব সম্পত্তি নিয়ে নিয়েছিলো নিলে তারা একটা কুঁড়ে ঘরে তার অর্থাৎ সে আর তার মা বাস করতো তার মা বাগান থেকে বন থেকে বনফুল তুলে মালা গেতে রাস্তায় রাস্তায় বিক্রি করতো করার পর একদিন রাধারণীর মা খুব অসুস্থ হয়ে গিয়েছিলো তাদের ঘরে খাওয়ার জন্য কোনো কিছু ছিল না এই জন্য করে রাধারণী বাগান থেকে বন ফুল তুলে তখন তাদের ওখানে রথের মেলা হচ্ছিলো রথের মেলাতে নিয়ে গিয়ে বন ফুল তুলে বিক্রি করছিলো কিন্তু দুর্ভাগ্য সেই সময় এসেছিলো খুব ঝড় বৃষ্টি খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছিল সে ভাবছিল ঝড় বৃষ্টি থেমে গেলে আবার আবার মালাগুলি বিক্রি করবো কিন্তু ঝড় বৃষ্টি আর থামে না তার মালার বিক্রি হয় না অনেক রাত হয়ে যায় রাস্তায় কাদা রাস্তা সে রধারণ নিয়ে একা মি মানুষ যেতে তার ভীষণ ভয় লাগছিলো এমন সময় সে রাস্তায় হাঁটতে হাঁটতে সে দে সে ভাব সে তার গায়ের উপর আচমকা কে যেন এসে পড়লো তারপরে সে তো ভয় পেয়ে গিয়েছিল ভীষণ তারপরে সে ভালোভাবে দেখলো যে একটি লোক সে তাকে বলছে তুমি একা মেয়ে এই এত রাতে এখানে কী করছো তারপর তার সে কিসের জন্য এসেছিলো তা সব বললো তারপর যে সে কিসের জন্য এসেছিলো তারপর সেই সবগুলো বললো বলে তিনি তাকে বাড়ি তিনি তার কাছ থেকে একটি বনফুলের মালা নিল নিয়ে তাকে টাকা টাকা না এক চার পয়সা হয়েছিল তিনি দশ দশ টাকা দিয়েছিলেন রাধা রাণী বললো এর যে তুমি বলছ তুমি আমাকে টাকা পয়সা দি চার পয়সা দিয়েছো না দশ টাকা দিয়েছ এই বলে রাধারানী বলল বললো যে আমি বাড়িতে গিয়ে দেখবো যদি পয়সা হয় তাহলে যদি টাকা হয় দশ টাকা হয় তাহলে আমি আপনাকে ফিরিয়ে দিয়ে দেবো এই বলে রাধারানিক বাড়িতে চলে গেল